আমরা যখন বেসিক্যালি কোনো পেমেন্ট নিতে যাই হুম তো আমরা ভদ্রমতনই বলি হুম ভদ্রমতন কাস্টমারের সাথে কথা বলি তো ভদ্র পেমেন্ট দিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে এমন যায় কী হয় মানে কাস্টমার দিতে চায় না হুম বাড়িতে থেকেও ওনার বাড়ির লোক বলে যে না বাড়িতে নেই বা অমুক বা তমুক বা আসিনি বা বাইরে আছে হ্যাঁ তখন তখন ওখান থেকে আমাদেরকে ঝামেলা করে টাকা নিয়ে আসতে হয় ওগুলো সুবিধার জন্য তো অনলাইন পেমেন্ট আছে ফোনপে গুগলপে পেটিএম এ সব ধরনের অনলাইন সংস্থা খুলে গেছে আর তো কোনো প্রবলেম নেই আর আমরা যখন পেমেন্ট নিতে যাই তো তখন আমরা খুব ঠান্ডা মাথায় কাস্টমারকে বুঝিয়ে ভালো করে তারপর পেমেন্টেটা নিই আর যেগুলো কাস্টমার বুঝে না যারা মিথ্যা কথা বলে তাদের সাথে ঝ্যামেলা করে টাকা নিয়ে আসতে হয় সেখান থেকে আমাদের